ঠিক জানা নেই তবে শোনা কথা ওই প্রবেশদ্বার ওটা প্রবেশদ্বার প্রান্তরে রাখা মানে দেওয়া হয় এই কারণেই যে ওটা ঘুম থেকে উঠে ওটা পেরোলে নাকি দিনটা শুভ হয়